আমার ব্যক্তিগতভাবে একদমই মনে হয় না কোনো ভাষাকে কোনো ভাষার সঙ্গে তুলনা করা যায় এরপর আমি ব্যক্তিগতভাবে একটু বাংলা ভাষার দিকেই ঝুঁকে কথা বলবো তার কারণ আমি পশ্চিমবঙ্গে বসবাস করি আমি ভারতীয় এবং আমি বাঙালি আর আমার মাতৃভাষা হল বাংলা অতএব আমার বাংলা ভাষা যে সর্বশ্রেষ্ঠ ভাষা মনে হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু বাংলা ভাষা সঙ্গে যে আমি অন্যান্য ভাষা যেমন হিন্দি ইংরেজি অন্যান্য ভাষা যে তুলনা করবো সেটার মানেই হয় না কারণ আমি প্রত্যেকটা ভাষাকেই সমানভাবেই সম্মান করি হ্যাঁ বাংলা ভাষা বলতে এবং শুনতে আমার বেশি ভালো লাগে তার কারণ আমার নিজস্ব ভাষা হচ্ছে বাংলা এবং এই ভাষাতেই আমি স্বপ্ন দেখি এবং এই ভাষাতেই আমি কোনো কিছু ভাবি